সাম্প্রতিককালে এই পেশা তথা পোলট্রি ফার্মিং পেশাটি খুব উন্নত প্রযুক্তিয়ে পালন করা হয় সরকার এর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং মুরগিদের অসুস্থ হলে চিকিৎসার জন্য নানা দাতব্য চিকিৎসালয়ও স্থাপন করা হয়েছে এবং সেখানে এই মুরগিদেরকে তাতে মুরগিদের অসুস্থতায় ওষুধ এবং ভ্যাকসিন পাওয়া যায় আগে যেমন মুরগি পালন করা খুব একটা সহজ ছিল না এখন সেটা সেই তুলনায় সহজ হয়ে উঠেছে সরকার এর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে এবং মুরগিদের ভ্যাকসিন দেওয়ার নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দেওয়া এবং মি নির্দিষ্ট খাওয়া দাওয়া খাওয়া এবং তাদেরকে মধ্ পরিষ্কার জায়গায় রাখা সেই সব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার এবং এবং এম সরকার ছাড়াও এরকম মুরগি পোলট্রি মুরগি তৈরি করার আর তোর জন্য আলাদা আলাদা কোম্পানিও আছে আমার জানা তিনটি কোম্পানি হলো প্রিমিয়াম সুগুনা শালিমার এবং এই কোম্পানিগুলো তারা তারাও বলে সরকারের মতো তারাও বলে দেয় কী করে মুরগিদেরকে ওজন বাড়ানো যায় মাংস ঠিকঠাক বা করা যায় এবং ডিম কীভাবে দেবে আর ডিম কীভাবে রাখতে হবে এবং শীতকালের সময় তাদেরকে কতটা পরিমাণ তাপ দিলে তারা ভালো থাকবে এবং কীরকম গরম শীত দুটো দুই কালে কীরকম ওয়েদারে রাখলে তারা ভালো থাকবে কতটা শীত এবং কতটা তাপ তাদের জন্য প্রয়োজন সব কিছু সেই কোম্পানির লোকেরাও বলে দেয় এবং সরকার দিল সরকারও বলে দেয় এবং সেই জন্য এই সব সব সুবিধা পাওয়ার জন্য উন্নত প্রযুক্তি বিদ্যার সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষের খুব উপকৃত হয়েছে এবং সাধারণ মানুষ এই কাজ করার ফলে অনেক ভালো পারিশ্রমিকও পেয়ে থাকে এখন আর নিরামিষবাদ এই ব্যবসাকে প্রভাবিত কারোর করে না কারণ তারা মাংস খেতেই পছন্দ করে না তারা কেন এই ব্যবসাকে প্রভাবিত করবে সবচেয়ে চাহিদার পণ্য মুরগির সবচেয়ে চাহিদা পণ্য এখানে মাংস আর ডিম দুটোই সবথেকে চাহিদা পণ্য তবে মাং ডিমের থেকে মাংসটা বেশি চাহিদা পণ্য আর আর তার মা মাংসর থেকে ডিম দুটোই এই যেমন পাশাপাশি তাছাড়া মা মানুষ খেতে যায় তাছাড়া তার থেকেও ও মা মুরগির যে মলত্যাগ সেটা জমির কাজ আর তাছাড়া মাছ চাষ এসবেই কাজে লাগে তাই মা মাংস ডিমের পাশাপাশি মুরগির মলত্যাগটাও নানা কাজে লাগে